হ্যালো হ্যাঁ কে বলছেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের এখানের বাংলা বিভাগ ইংলিশ বিভাগ বিজ্ঞান বিভাগে তোমার ম্যাথসের ডিপার্টমেন্ট পড়বে মানে অঙ্ক বিভাগ পড়বে বিজ্ঞান বিভাগ আছে তুমি যে কোনো বিভাগে ভর্তি হতে পারো তো আমার মতে তোমার যদি ভালো নাম্বার আছে তাহলে তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারো বিজ্ঞান বিভাগগুলোয় বেশি ভালো পড়াশুনা হয় আচ্ছা তাহলে তুমি ভূগোল আর অর্থনীতির দিকে পড়তে চাইছ আসলে ভূগোল বিভাগ ভালো আমাদের এখানে ভালোভাবেই শেখানো হয় কিন্তু আমাদের শিক্ষকের অভাব আছে কিছু কিছু শিক্ষক আছে তো ভূগোলের বিভাগে যে খুব বেশি শিক্ষার্থী বা আসে তাহলে তারা সবাই মিলে একসাথে ক্লাস করতে পারবে না তাদের মধ্যে অসুবিধা হবে টিচার শিক্ষকদের বোঝাতে একটু অসুবিধা হবে তুমি যদি অন্য বিভাগে যাও হুম যেমন বিজ্ঞান বিভাগগুলোতে বলছি ওখানে অনেক বেশি শিক্ষক আছে তাহলে সেখানে তুমি পারবে ভালো করে বুঝতে তুমি অঙ্ক বিভাগে ভর্তি হও অঙ্ক বিভাগ খুব ভালো আমাদের এখানে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে